বিবাহের মতো বড়ো অনুষ্ঠানের সময় যখন প্রচুর পরিমাণে জলের প্রয়োজন হয় সেই জলের সমস্যা মেটানোর জন্য আমাদের এখানে যে পৌরসভা আছে সেই পৌরসভায় গিয়ে সেখানে ট্যাঙ্ক ভাড়া করে কবে চায় সেটি লিখিয়ে দিয়ে আসতে হয় তারা সেই দিন সময় মতো ট্যাঙ্কটি পৌঁছে দেয় তারা কতো লিটার জল লাগবে কীরকম ট্যাঙ্ক লাগবে সেসব পরিমাণ তাদের আগে বলে দিতে হয় সেই রকম মতো ওরা ট্যাঙ্ক ভাড়া দেয় সেই ট্যাঙ্ক তারা যথাসময়ে পৌঁছে দেয় সেই ট্যাঙ্কটি ব্যবহার করার টুনু ফলে আমাদের জলের সমস্যা মিটে যায় এতে আর কোনো আমাদের সমস্যা থাকে না